হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেগুলো হচ্ছে এখন পুজো তো ওই জন্যে একটু সময় লাগছে আর কি অনেকের জামা কাপড় আছে তো ওই জন্য একটু সময় লাগছে হ্যাঁ আমি চেষ্টা করছি তো যে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করার আপনার আপনার যেন কি কি ছিলো যেন আপনার আপনার কি কি ছিলো জিনিসপাতি কি কি ছিলো জিনিসপত্র

ও তাহলে আপনার ও আচ্ছা তাহলে আপনার পড়ে যাবে ওরকম ওরকম আপনার পড়বে সব মিলিয়ে প্রায় হাজার টাকার মতো পড়ে যাবে হ্যাঁ অবশ্যই আপনি হলেন আমাদের কাস্টমার স্পেশাল আপনার কাছ থেকে তো কম করে নেবোই না না হলে আপনি পরে আসবেন কী করে আপনি অবশ্যই কম করে বলেছি এক হাজার টাকা তার বেশি আর মানে তার কম আর করা যাবে না এখন পুজোর সময় বুঝতেই পারছেন প্রচণ্ড চাপ এখানে মানে আমি সময় অনেকটাই মূল্যবান আপনি বুঝতে পাচ্ছেন না এই এখন প্রচুর কাজের চাপ বুঝলেন তো আপনার কাজ আমি করছি আপনি একের ভিতরে পেয়ে যাবেন অসুবিধা নেই ঠিক আছে আচ্চা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ